শীতের মাসগুলিতে আমি আমার গাছপালাগুলির খুব যত্ন সহকারে যত্ন নিই কেন জানেন তো শীতে তো বেশি টান বায়ুর উষ্ণতা বেশি সেই জন্য গাছের গোড়ায় জল দিতেই হয় এবং গাছে ওষুধও স্প্রে করতে হয় যাতে গাছটা পোকামাকড় হাত থেকে রক্ষা পায় গাছ আমাদের বন্ধু আমরা সকলেই জানি একটি গাছ একটি প্রাণ গাছের আমরা না পরিচর্যা করলে গাছগুলো কীভাবে বাঁচবে শীতের সময় গাছের পাতা কুঁকড়ে যায় তাতেও আমাদের ওষুধ স্প্রে করতে হয় গাছের সব সময় আমরা যত্ন নিই বিশেষ করে শীতের কালটা আমরা যত্ন বেশি নিই গাছ আমাদের সব সময় বাতাস দেয় এবং অক্সিজেনও দেয় এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই সেটা গাছ গ্রহণ করে নেয় শীতে গাছগুলি খুব খারাপ হয়ে যায় এতে আমাদের খুব কষ্ট হয়